বাগানে জন্মানো ফুল ও ফল দিয়ে আমি পুজো করি নিজেরা কিছু ফল বাড়িতে খাই ও বাড়তি থাকলে সেটা পাড়া প্রতিবেশী ও গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দি এবং খুব বেশি থাকলে সেটা আমরা সঞ্চয় করে রেখে দিই পরে ব্যবহার করার জন্য এবং আমার অনেক বড়ো বাগান আছে সেখানে প্রচুর ফুল ও ফল হয় আমি বেশি ফল বাগানে হলে বাজারে বিক্রি করে দিই এবং আমার বাগানে প্রচুর ফুল হয় তাই একটা ফলের ফুলের দোকান করেছি সেখান থেকে প্রচুর মানুষ ফুল নিয়ে যায় আর যদি বাড়তি ফুল টাটকা থাকে তাহলে আমি মন্দিরে গিয়ে সেই ফুল দিয়ে আসি